আমার প্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল উনি একজন ভারতীয় বাঙালি সংগীত শিল্পি এবং তিনি বলিউডেরও অসংখ্য চলচ্চিত্রে গান গেয়েছেন তার সমসাময়িক অনেক শিল্পীরা ছিলেন কিন্তু আমার তাকেই পছন্দ তার কয়েকটা গান যেমন মেরে ঢোলনা প্যায়ার ভরা গীত ডোলারে সিলসিলা এইসব গানগুলো আমার খুবই ভালো লাগে মূলত এই গানগুলো আমাকে দিদি শুনিয়েছিলো তো আমার যখনই মন খারাপ করে আমি তখনই এই গানগুলো শুনি আমার খুব ভালো লাগে আমার দিদির কথা মনে পড়ে যায় আর গানগুলা এতটাই মধুর কণ্ঠে গাওয়া যে আমার মন ভালো না হয়ে আর পারে না তো শ্রেয়া ঘোষাল এতটাই মিষ্টি এবং তার গলা এতটাই ভালো যে আমার তাকে খুবই ভালো লাগে আর তিনি অনেকগুলো পুরষ্কারও পেয়েছেন তার সুন্দর গলার জন্যে তাই জন্যে আমার শ্রেয়া ঘোষালকে সবথেকে বেশি ভালো লাগে সংগীত শিল্পীদের মধ্যে